বাংলা ভাষা মধুর ভাষা বাংলা ভাষার যে তারতম্য যে মিষ্টতা সেটা অন্য কোনো ভাষাতে নেই যার জন্য বাংলা ভাষা অন্যান্য ভাষা থেকে অনেকই ভালো কিন্তু বিদেশে আমাদের যেসব ভাষাভাষীর লোকরা বাংলা ভাষাভাষীর লোকরা বাস করছেন তারা তো প্রায় বাংলা ভাষা ভুলেই যেতে বসেছেন আমার যেটুকু মনে হয় আর অন্যান্য ভাষার দ্বারাও তারা কিছুটা প্রভাবিত হতে হয়েছে এইজন্য অন্যান্য দেশের সঙ্গে আমাদের আমরা যদি সেখানে গিয়ে থাকি বা বসবাস করি সেখানেও আমার মনে হয় যে বাংলা ভাষা বলাটা দরকার আছে যেমন সংস্কৃত বা ইংরেজি কিছুটা আলাদা ইংরেজি তো সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজের দিকে চলে গেছে কারণ ইংরেজি যে যেমন করে পারে করে নিয়ে এখন বলছে আর মোটামুটি বাংলা ভাষার আগে কোনো ভাষা নাই আমাদের যেটুকু জানি যে বাংলা ভাষায় আন্দোলন হয়েছে বাংলা ভাষায় অনেক কিছু হয়েছে বাংলা ভাষাকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে কিন্তু তা আজও পর্যন্ত সম্ভব হয়নি বাংলা ভাষার কৃতিত্ব বাংলা ভাষার যে বনেদিপনা বাংলা ভাষার যে সম্মান সেটা আমরা যদি রাখতে পারি তাহলে মনে হয় নিজেকে গর্বিত মনে করবো ব্যাস এইটুকু বলছি